রুচিতম রেষ্টুরেন্ট থেকে আমি একটা খাবার অর্ডার করেছিলাম খাবারটার দাম অত্যন্ত দামী এমন কোনো কুপন আছে যে আমার খাবারের দামটা একটু কম হবে বা এমন কোনো অ্যাপ আছে যে যাতে আমি কোনো কুপন পেতে পারি যাতে আমার খাবারের দামটা একটু কম হয় আমি ওইখান থেকে অনেকই খাবার অর্ডার করি যদি একটু খাবারের দাম কম হত তাহলে আমার একটু ভালো হত